আমি আমার ছেলের জন্য একটা স্কুল ব্যাগ কিনেছিলাম তো ব্যাগটা খুবই ভালো ছিলো আমার ছেলে যখন স্কুলে যেত তখন ওই ব্যাগটা করে খাতা বই পেন্সিল নিয়ে যেত এছাড়াও আমার ছেলে যদি কোনো দিন বেড়াতে যেত তখন সে ওই ব্যাগটায় করে আর জামা প্যান্ট নিয়ে যেত সত্যি ব্যাগটা খুবই সুন্দর এক বছর হয়ে গেছে ব্যাগটা কিন্তু এখনও ব্যাগটা নতুনের মতোই আছে কোথাও একটু কালার নষ্ট হয় নি ভালো আছে আবার কোথাও একটু ছেঁড়েনি ব্যাগটা সত্যি খুবই সুন্দর